আমি আঁকা শুরু করেছিলাম তারপরে আমাকে প্রথমে আঁকার জন্য উৎসাহিত করে আমার বন্ধুরা তারপরেই আমি একজন আঁকার শিক্ষক মহাশয়ের কাছে এলাম উনি বললেন যে প্রথমে উনি আমায় একটা ছবি আঁকতে দিলেন দেওয়ার পরে বললেন তুমি এই ছবিটা আঁকো সেই ছবিটা আমি আঁকার পরে শিক্ষক মহাশয় খুবই উৎসাহিত হয়ে বললেন আরে তোমার তো পারবে তুমি ছবি আঁকতে তুমি আঁকা শিখো তুমি আঁক তুমি আঁকতে পারবে ফলে সেই থেকে আমি আঁকার উৎসাহী হয়ে পড়ি এবং মাঝেমাঝে সময় পেলেই সবসময় তো আঁকতে পারিনা মাঝেমাঝেই শুঁকতে সুবিধা পেলেই আমি আঁকার চেষ্টা করি আমার আঁকার প্রিয় শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এনার ছবি আমায় খুব উৎসাহিত করে এবং আমার প্রিয় শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর